দীঘা যাওয়ার সময় দীঘা ভ্রমণ করার সময় বিভিন্ন যে যানবাহন সেই যানবাহনের মধ্যে দিয়ে সম চ্যালেঞ্জের সম্মুখীন হতে হছে রাস্তার মধ্যে দিয়ে একে অপরকে টপকিয়ে দিয়ে যাওয়ার জন্য একটা বিপদ্জনক পরিস্থিতি সৃষ্টি হয় সেই পরিস্থিতিতে একটি গাড়ি আর একটি গাড়ির সামনে আমাদের গাড়িটি আগে যেয়ে দুর্ঘটনাগ্রস্ত হয়ে পড়ে রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে ওই পরিস্থিতি রাস্তা সামলানোর কাজ প্রশাসনের পক্ষে অনেক দেরি হয়ে আমরা তখন সময় মতো ওই জায়গায় গিয়ে আমাদের গন্তব্যস্থলে পৌঁছতে পারে নি সেখানে যারা উপস্থিত ছিল তারা অস্থিরতার মধ্যে দিয়ে ভোগ করতে হল এবং আমিও উদবিগ্নতা ভোগ করতে লাগলাম আবার নতুন করে পয়সা খরচ করে আলাদাভাবে ঘুর পথে যেতে হলো আমাদকে সেই গন্তব্যস্থলে এইভাবেই এই পরিবহন সমস্যায় সম্মুখীন চ্যালেঞ্জের সম্মুখীন হত আমনে হয়েছে